মিডিয়া আমাদের প্রতিদিনের জীবনে একটা খুব দরকারি জিনিস খুব বেশি হচ্ছে আমাদের সংবাদ মিডিয়া সংবাদ মিডিয়ার জন্য আমরা গ্রামে বসেও সারা দেশের খবর পাই সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সারা দেশের খবর থাকলে একটা জ্ঞান থাকে এবং মানুষ এই জ্ঞানের জন্যই উন্নতির দিকে এগিয়ে যায়